আমি যে সমাজে বসবাস করি সেই সমাজে মহিলাদের নাচটাকে খুব একটা ভালো চোখে দেখে না কিন্তু যারা একটু বেশি শিক্ষিত মানে উচ্চশিক্ষিত যারা আছেন তারা যেহেতু বোঝেন যে প্রত্যেকটা শিল্পই সমান প্রত্যেকটা শিল্পই কারোর আলাদা নয় মানে ছেলে মেয়ে ছেলেই করবে মেয়ে করবে না এরকম নয় তারা কিন্তু নাচটাকে একটু অগ্রাধিকার দেয় কিন্তু বাকি যারা মানে আমাদের তো গ্রামে বসবাস তো যেহেতু গ্রামের পরিবেশ সেইভাবে কিন্তু নাচটাকে সমান চোখে দেখে না তারা চায় না যে নারীরা নাচুক নারীরা অন্যরকম ড্রেস পরে একটু বাইরে ছুটে বেড়াক এসব চায় না তাই তারা নাচটাকে অতটা মেয়েদের জন্য অগ্রাধিকার দেয় না মেয়েদের জন্য সেটা একটু দূরেই রাখা হয় শুধুমাত্র উচ্চশিক্ষিত পরিবার ছাড়া বাকি সবাই কিন্তু নাচটাকে একটু নিচের দিকে রাখে বিশেষ করে মহিলাদের জন্য আমার সমাজ কিন্তু মহিলাদের নাচটাকে সেইভাবে অগ্রাধিকার দেয় না আমার সমাজ অনেকটা হয়তো সেইদিক থেকে পিছিয়ে শুধুমাত্র শিক্ষিতরা ছাড়া